ফোটোগ্র্যাফিক্যাল শিখতে গেলে কলেজে ভর্তি হতে হবে টিউশন নিতে হবে ফোটোগ্র্যাফিক্যাল শেখার জন্য আলাদাভাবে টিউশন নিতে হবে অনেক অনেক জায়গায় ফোটো তুলতে যেতে হবে কোনও পাহাড়ে কোনও জঙ্গলে যে ফুলের ছবি কোনও পাহাড়ে ফড়িং বা বাঘ টাঘের ছবি তুলতে হবে ফোটোগ্রাফিক্যাল নিয়ে অনেককিছু জানতে হবে অভিজ্ঞতা চাই ফোটোগ্রাফিক্যাল মধ্যে অনেক কিছু আছে ফোটোগ্রাফিক্যালের মধ্যে অনেক কিছু ঐতিহ্য আছে